হাইক করার জন্য আমি যে জায়গাটি সবথেকে পছন্দ করি সেটি হল বনভূমি কারণ বনভূমিতে নানা ধরণের গাছ ইত্যাদি দেখা যায় এবং আরও হাইক করার জন্য আমার যেটি পছন্দের জিনিস সেটি হল বনভূমির সঙ্গে কিছু পাহাড় থাকবে সেটা আমার কাছে খুবই মনোরম একটি দৃশ্য হবে আমি হাইক করার জন্য এই জন্য বনভূমি এবং ভূখণ্ড পাহাড়ে ইত্যাদি এইসব বেছে নিয়েছি আমার আমার কাছে এগুলোই খুব মনোরম দৃশ্য কারণ এগুলোতে আমাকে হাইক করতে খুবই ভালো লাগে এবং আমি সৈকতও হাইক করতে মোটামুটি ভালো লাগে কেননা সৈকতে অতটা কিছু হয় না কারণ সৈকতে সেরকম মজা পাই না কারণ শুধু তো জল এমনকী পাহাড় বন ইত্যাদি বনে বনে সাধারণ ছোটখাটো পশু পাখি যেমন খরগোশ হরিণ ইত্যাদি যেমন দেখতে পাই সেরকম সেরকম কোনও একটা বনাঞ্চলে বা যেমন পাহাড়ে গিয়ে পাহাড়ে গিয়েও ছোটখাটো একটা বন থাকে পাহাড়ের উপরে এবং পাহাড় থেকে সূর্যাস্তটা সবথেকে বেশি মজা আনন্দ অনুভব করা হয় সূর্যটা দেখে পাহাড়ে থেকে সূর্য দেখার যে আনন্দ সূর্যোদয় এবং সূর্যাস্ত সেটা খুবই আনন্দের সেটা আমি খুবই পছন্দ করি